প্রথমত আমি আমার বাইক খুব যত্নে রাখি চালানোর সময় খুব স্লোভাবেই চালাই যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় কারোর সাথে আর বাম্পার গাড্ডা এগুলো পেরোনোর সময় খুব স্লো স্লোভাবেই এগুলো গাড্ডাগুলো আমি পার হই এইভাবে আমি বাইকটা চালিয়ে ভালো রাখার চেষ্টা করি যাতে নাট বল্টু ঢিলে না হয়ে যায় গাড়ির যেন ঝনঝনে শব্দ যেন না আসে এদিকেও খেয়াল রাখি এবং গাড়িতে ময়লা লাগ লাগলে সেগুলো তৎক্ষণাৎ সেই ময়লা আমি পরিষ্কার করি এবং সব সময় পরিষ্কার রাখি এইভাবে গাড়ির যত্ন নিই এবং বর্ষাকালের সময় বর্ষাকালের সময় আমি তো গাড়ি খুবই কম বের করি কারণ জল কাদা লেগে গাড়ির অনেক ক্ষতি হতে পারে সেগুলো তো সেগুলোর দিকে একটু খেয়াল রাখতেই হবে এইভাবে আমরা গাড়ির যত্ন নিয়ে থাকি এবং মাসে দু থেকে তিন মাস অন্তর অন্তর একবার হলেও শোরুমে নিয়ে যাই কারণ শোরুমে না নিয়ে গেলে তো বুঝতেই পারবো না যে গাড়ির ইঞ্জিন টিঞ্জিন সব ঠিক ঠাক আছে কি না তার জন্য এ শোরুমে নিয়ে যাওয়া খুবই প্রয়োজন এইভাবে আমরা গাড়িগুলোকে সার্ভিসিং করাই দু তিন দু মাস থেকে তিন মাস অন্তর অন্তর নিয়ে গিয়ে গাড়ির সার্ভিসিং করাই অবশ্যই অবশ্যই ক্লান্তিকর হতে পারে বাইক চালানোর সময় অনেক সমস্যা হ হলেও হতে পারে সমস্যা হয় মাঝে মাঝে সেই সময় এ একটু ক্লান্তিকর হয় খুব ক্লান্তিকর হয় গাড়ি চালানোর সময় অবশ্যই এটা হয় হ্যাঁ মাঝে মাঝে হয় এগুলো একটু ক্লান্তিকর বোধ হয় কারণ দূরে কোথাও যাচ্ছি দূরে কোথাও ধরো অন্য অন্য জায়গায় ধরো বাইকে করে যাচ্ছি সেই সময় একটু প্রবলেম হতে পারে কিংবা কলকারখানার আশেপাশ দিয়ে হয়তো যাচ্ছি সেই কলকারখানার ধোঁয়া লেগে ধোঁয়া লেগে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে একটু শ্বাসকষ্টর একটু প্রবলেম প্রবলেম হয় জোরে গাড়ি চালালে জোরে জোরে গাড়ি চালালে একটু শ্বাসকষ্টের প্রবলেম হয় এভাবে ক্লান্তিকর হয় ক্লান্তিকর মনে হয় যখন আমরা ড্রাইভিং করি আচ্ছা লং লং রুটে গাড়ি চালানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে আমরা ঠিকঠাকভাবে গাড়ি চালাচ্ছি কি না আর খুবই আস্তে একটু গাড়ি চালাতে হবে কারণ কারণ বাম্পার টাম্পার অচেনা জায়গায় ধরো আমরা যাচ্ছি সেখানে কখন কোন জায়গায় বাম্পার আছে সেগুলো তো আমরা আমাদের জানা নেই তার জন্য গাড়ি অবশ্যই আসতে চালানোর প্রয়োজন এবং এবং সতর্কতা তো অবশ্যই মানতে হবে কারণ শুধু গাড়ি চালানো তো চালালে তো হবে না ভদ্র ভদ্রতাটাও একটু প্রয়োজন আর দূরে ধরো আমরা অচেনা জায়গায় যাচ্ছি সেখানে তো অবশ্যই আমাদের হেলমেটটা হেলমেটটা প্রয়োজন হেলমেট প্রয়োজন গাড়ির কাগজপত্র অবশ্যই রাখা উচিত কারণ অচেনা জায়গায় গেলে পুলিশ তো অচেনা গাড়ি দেখলে অবশ্যই ধর ধরবে তার জন্য আমাদের কাছে গাড়ির কাগজপত্র এবং হেলমেটটা অবশ্যই রাখতে হবে তার জন্য আমাদের এই কটা অবলম এই কটা নিয়ম অবলম্বন করতে হবে অবশ্যই ট্রাফিক মেনে চলতে হবে এটা তো বাধ্যতামূলক কোনো প্রশ্নই ওঠে না ট্রাফিকটা অবশ্যই মানতে হবে